হ্যাঁ আমি একা ভ্রমণ করেছি আমি পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার মাঠাবুরু পাহাড় নামে একটি পাহাড় আছে সেই পাহাড়ের নীচে একটি তাঁবু আছে সেখানে ভ্রমণ করতে গিয়েছিলাম সেখানে প্রতি রাত্রে ভাড়া নেয় মোটামুটি আঠেরো থেকে দুহাজার টাকা আঠারোশো থেকে দুহাজার টাকা সেখানে রাত্রিতে থেকেছি আমি সেখানে থাকার ফলে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে যেমন রাত্রিবেলা অনেক পশুপাখি আসে পশুপাখি বলতে যেমন সেখানে প্রায়ই বন্য হাতি দেখা যায় এবং শেয়াল ডাকাডাকি করে এবং আরও অনেক কিছু দেখা যায়